ভারতের সরকারি ভাষা হিন্দি হলেও আমি যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী তাই আমি বাংলা ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি জীবনের যেকোনো ক্ষেত্রে হিন্দির তুলনায় বাংলায় কথা বলতে হলেই সুবিধা বোধ করি আমার কর্মক্ষেত্রে কোনো বিষয়ে অভিযোগ জানাতে হলে তা বাংলাতেই বলতে আমার সুবিধা হয় এছাড়াও আমি যখন আমার প্রতিবেশী বন্ধু পরিবারের লোকজনের সাথে কথা বলি তখন তা বাংলাতেই বলা হলে আমার সুবিধা হয় এছাড়াও আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন সেখানে আগত সমস্ত মাননীয় ব্যক্তিরা বাংলাতেই বেশিরভাগ বক্তৃতা দিয়ে থাকেন যা আমাদের বুঝে নিতে খুবই সুবিধা হয় বাঙালি জনগোষ্ঠী বিভিন্ন সময়ে মাতৃভাষার অধিকার আদায়ে আন্দোলন শুরু করে উনিশশো বারো সালে মানভূমে বাংলাভাষা আন্দোলন শুরু হয় উনিশশো ছাপ্পান্ন সালের মধ্যে এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে এই ভাষা আন্দোলনের সাথে অনেক মানুষ যুক্ত হয় এবং তাদের জীবন দিয়ে তারা লড়াই করে যান তাই তারা ভাষা শহিদ নামে পরিচিত হয় ভাষাশহিদদের এই জীবনমরণ লড়াইকে সম্মান দেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি দিনটি এখনও আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পালন করে থাকি বছরের প্রতিটি দিন না হলেও এই দিনটিতে আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেদের মধ্যে সম্পূর্ণ বাংলাভাষাতেই কথা বলার তাছাড়া আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছি যিনি প্রাথমিক শিক্ষা বর্ণমালার প্রচলন করেছেন বাংলাতেই এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ যা আমাদের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ হিসেবে পরিচিত তাও কিন্তু বাংলাতেই রচিত তাছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিখ্যাত গল্প উপন্যাস নাটক ইত্যাদি বাংলাতে রচিত এছাড়াও বাংলার আরও অনেক কবি যেমন শঙ্খ ঘোষ নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নারায়ণ গঙ্গোপাধ্যায় তারা বাংলাভাষাতে তাঁদের অনেক গল্প এবং কবিতা নাটক উপন্যাস রচনা করে বাংলার সাহিত্যে তাঁদের অসামান্য অবদান রেখেছেন এছাড়াও পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিদ্যালয় বাংলা মিডিয়াম হওয়ায় সেখানে বাংলাতেই পড়াশুনা হয়ে থাকে তাই হিন্দির তুলনায় বাংলাকেই আমি বেশি গুরুত্ব দেব